আমার সাথে থাকা দ্বিতীয় পণ্যটি তার সম্পর্কে নেতিবাচক কোনো কথা হলো যেমন আমার কাছে এখন আছে ড্রিল ম্যাশিন ড্রিল ম্যাশিন যেমন ভালো কাজেও আসে যেমন কো দেওয়াল ফুটো করতে সাহায্য করে খুব শীঘ্রই তাতে পেরেক গেঁড়ে কাজ করতে সাহায্য করে কিন্তু ড্রিল ম্যাশিন খারাপ আছে দেখে শুনে ড্রিল ম্যাশিনে কাজ করতে হবে নয়তো হাত কাটা হয়ে যেতে পারে এবং হাত ফুটোও করে দিতে পারে এবং এরকম আরও যেমন আমি একটা ড্রিল ম্যাশিন কিনেছিলাম ড্রিল ম্যাশিনটি খুবই খারাপ কারণ আমি যখন ড্রিল ম্যাশিনটি অর্ডার করেছিলাম তখন খুব ভালোই দেখাচ্ছিল কিন্তু ঘরে এসে দেখি যখন ডেলিভারি বয় আমাকে দিয়ে গেলো তখন ড্রিল ম্যাশিনটি খারাপ বেরিয়েছিলো এবং ড্রিল ম্যাশিন আমার কাছে প্রচুর টাকাও নিয়ে নিয়েছিলো কিন্তু ড্রিল মেশিনটি খারাপ দিয়েছিলো